বাইক সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার এবং অন্যান্য র্যালিদের সাথে দেখা করার অনেক উপায় রয়েছে এবং সেই উপকার উপায়গুলির মধ্যে একটি বিশেষ উপায় হচ্ছে স্থানীয় বাইক ক্লাব বা দলে যোগ দিন এই ক্লাবগুলি সাধানণত নিয়মিত রাইড ইভেন অন্যান্য কার্যক্রমে আয়োজন করে এবং কীভাবে আমনি বাইক চালাবেন এবং বাইক চালানোর সঠিক নিয়ম কীভাবে আমনি রাস্তাঘাটে বাইক নিয়ে বেরোবেন সেই সম্বন্ধে আপনি সমস্ত রখম জানতে পারবেন অনলাইন ব্যাঙ্কিং ফোরাম বা সামাজিক মিডিয়া গ্রুপে যোগ দিন এই গ্রুপগুলিতে অন্যান্য রাইডারের সাথে সংযোগ স্থাপন এবং ব্যাঙ্কিং সম্পর্কে তথ্য এবং পরামর্শ শেয়ার করার জন্য এদের দুর্দান্ত জায়গা রয়েছে যার ফলে আমনি অন্যান্য রাইডারের সাথে নিজেকে গাইড করতে পারবেন এবং নতুন নতুন পরামর্শ পাবেন এবং কীভাবে রাস্তাঘাটে বাইক চালাবেন সে সম্বন্ধে আপনার জ্ঞান আরও পরিষ্কার হয়ে যাবে স্থানীয় বাইক রাইডিং ইভেন্টে অংশগ্রহণ করুন এই ইভেন্টগুলিতে বিভিন্ন দক্ষতার স্তরের রাইডাররা অংশগ্রহণ করে তাই আপনি আপনার দক্ষতার স্তরের জন্য সঠিক ইভেন্ট খুঁজে পেতে পারবেন আপনার ইভেন্টের জন্য বাইক রাইডিং আপনার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় এই ইভেন্টগুলিতে বিভিন্ন দক্ষতার স্তরের রাইডাররা অংশগ্রহণ করে এই আপনি আপনার দক্ষতার স্তরের জন্য সঠিক ইভেন্ট খুঁজে পেতে পারবেন টেলগুলোতে প্রায়শই অন্যান্য রাইডারের সাথে দেখা করার সুযোগ থাকে এই অনুসরণ করেছেন আমি ব্যক্তিগতভাবে একা বাইক চালানো এবং অন্যান্যদের সাথে বাইক চালানো উভয়ই উপভোগ করি একা বাইক চালানোর সময় আমি আমার নিজের সময় এবং গতিকে রাইড করতে পারি আমি এমন জায়গাগুলি অনশন করতে পারি যা আমি অন্যথায় দেখতে পারি না অন্যদের সাথে বাইক চালানোর সময় আমি নতুন লোকের সাথে দেখা করতে পারি এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারি